হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি সব জায়গায় যাই যারা এ বিষয়ে আছে বলো কোথায় যেতে চাও আচ্ছা আপনারা ক কবে যাবেন আচ্ছা আপনারা ছোটো গাড়িতে যাবেন না আপনাদের ওখান থেকে বাস চাইছেন না আমাদের এইখানে গাড়ি তো আমরা করে থাকি এখানে ছোটো গাড়িও বেশ ভালোই যায় অনেকে ছোটো গাড়িতেই এখন যেতে চাইছে কেন বাসে অসুবিধা হচ্ছে তাদের যেতে সেই জন্য ওই বোলারো স্যুইফ্ট ডিসায়ার এসব গাড়িতেও যাচ্ছে খুব আরামেই যাচ্ছে আমি সঙ্গেই থাকি আর হোটেল

না আমি তো যাইই কিন্তু সেই ব্যাপারে গাড়ির মালিকের সাথে কথা বলতে হবে ওটা তো আমি ঠিক বলতে পারব না সে কত কী নেবে তবে মোটামুটি বারো তেরো হাজার টাকা নেয় বলে মনে হয় হ্যাঁ আমাদের ওখানকার হোটেলের সাথে যোগাযোগ আছে আপনারা যদি চান আমি তাহলে ফোন করে বলব যে কদিন থাকবেন বা কী কী নিতে হবে আর সেখানে খাবার দাবার ব্যবস্থা কীরকম সব গিছু জেনে আমি তাহলে আপনাকে বলব আমি কি জানবো যে আমার সঙ্গেই যাবেন আপনারা এখন পরে মতামত পরিবর্তন করতে চান না কি কেমন আগ্রহী সেটা তো বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে কোনো রকম অসুবিধা হবে না আমি একবারে সেখানের সমস্ত জায়গায় ঘুরে টুরে দেখাবো আর সকাল করে বেরোতে হবে তাহলেই সব জায়গা দেখতে পাবে কেননা নিজেরা বেরোতে দেরি করলে তাহলে আমাদের সব জায়গা দেখানো সম্ভব হবে না সেই জন্য বলছি সকাল করে যদি বেরোন ওখানে আপনি হোটেল টোটেল সব একবারে দেখবেন ঘুরে এসে আমাকে বলবেন দিয়ে যদি খারাপ হয় কিছু তখন আমাকে বলবেন না না সেটা আপনারা মোটামুটি যত দিন থাকবেন পার ডে সেখানে হাজার টাকা করে নেওয়া হয় বাথরুম টাথরুম সব খুব ভালো কিছু অসুবিধা নেই ওই জন্য তো বললাম বাথরুম বা এখানে কোনো কিছু খাওয়া দাওয়া কিছু অসুবিধা হবে না সব কিছুই অর্ডার দিলেই পাওয়া যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ফোন করব আর আপনি তাহলে আসবেন এসে সমস্ত কিছু কথা বলে যাবেন দেখা হবে ঠিক আছে আমার ঝাড়গ্রাম বাসস্ট্যান্ডের পাশেই বাড়ি এসে ফোন করবেন আমি যোগাযোগ করে নেব হ্যাঁ ঠিক আছে